তোমার বিদ্যালয় থেকে বলছিলাম তোমার তো বি বিদ্যালয়ে আসার যে পঁচাত্তর শতাংশ হার তো এখনও হয়নি তাহলে এ এরকমভাবে কো চললে তো তুমি পরীক্ষায় বসতে পারবে না আচ্ছা সে সেটা তো ঠিক আছে ছুটি হয়নি সে সবই মানলাম কিন্তু এই সমস্ত যে তোমার এইগুলোও তো এক একটা নিয়ম এইগুলোও তো তোমাকে পালন করতে হবে তোমার এইগুলোও তো নিয়মের মধ্যেই পড়ে সে ক্ষেত্রে তুমি কি ঠিক করেছো এইবারেতে পরীক্ষা তুমি বসতে চাও ইচ্ছুক দেখো তোমার যতগুলো হয়ে গেছে পড়ানো সেইগুলো তো তোমাকে আরও নতুন করে যদি পড়াতে যাওয়া হয় সে ক্ষেত্রে তো তোমার বিদ্যালয়ে তোমাকে পড়ানো হবে না এটা সম্ভব নয় অতগুলো পড়ানো হয়ে গেছে পড়া এগিয়ে গেছে সে ক্ষেত্রে তুমি যদি চাও তোমার যদি ইচ্ছে থাকে পরীক্ষায় বসার তাহলে এরপর থেকে নিয়মিত এসো এবং আমার কাছে তুমি আমার বাড়িতে এসে তুমি তোমার পড়াগুলো দেখে নিতে পারো কারণ যেগুলো তুমি পিছিয়ে পড়েছো সেই পড়াগুলো তো তোমাকে করতে হবে এবং সেগুলো তৈরি করার জন্য তোমাকে সেগুলো শিখতে হবে কী ধরণের কী প্রশ্ন আসতে পারে না পারে অনেক কিছুই বোঝানো হয়েছে প্রশ্ন কীরকম আসতে পারে কোন কোনগুলো বেশি আসার সম্ভাবনা আছে সমস্ত কিছু তোমাকে দেখে নিতে হবে তার জন্য তুমি কিন্তু আমার বাড়িতে এসে আমার কাছে ওইগুলো দেখে নিতে পারো তোমার কোন কোন বিষয়গুলোতে কোন কোন জায়গাগুলোতে অসুবিধা তুমি বলতে পারো একটু কোন কোন বিষয়গুলো আচ্ছা তাহলে সেইগুলো পড়ার জন্য তুমি আমার কাছে কবে সময় বের করতে পারবে সেটা আমাকে জানাও কারণ আমারও তো ফাঁকা রাখতে হবে সেই সময়টা সন্ধেবেলা ছটার দিক থেকে আসতে পারবে তাহলে প্রতিদিন যদি তিন ঘণ্টা করে হয়ে যায় পড়ানো তাহলে তোমার হয়ে যাবে যতটা পড়ানো হয়েছে ততটাই তাহলে সেটাই করো ঠিক আছে তাহলে রাখছি